ইউ পি এস সির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই এমন সমস্ত শিক্ষার্থীদের সংবাদ মাধ্যম যেভাবে সাহায্য করে সেগুলো হলো তাদেরকে বিভিন্ন কোর্স বা সিলেবাস সেগুলো তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা তাদেরকে দেখায় বা বিভিন্ন ফেসবুক বা দেখা যাচ্ছে অন্য অন্য যে সমস্ত সোশাল মিডিয়া আছে সেগুলোর মাধ্যমে যে প্রস্তুতি পর্ব কীভাবে নিতে হয় বা কীভাবে প্রশ্নপত্র আসে বা কীভাবে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয় সেই সমস্ত দিকগুলো তারা অবশ্যই তুলে ধরে ফলে শিক্ষার্থীরাও বুঝতে পারে যে কী করে তাদেরকে ইন্টারভিউ দিতে হবে এবং সেভাবে তারা প্রস্তুতি নিতে পারে